আমি নিশ্চিন্দা থেকে গুপ্তমনি যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছি কিন্তু আমি সেটা ক্যাশে পেমেন্ট করতে চাই ক্যাশে টাকা দিতে চাই কিন্তু আমার কাছে পাঁচশো টাকার নোট সেটা খুচরো হবে কি তাই আমি আগে থেকেই জানতে চাই